আমরা একবার আষাঢ় মাসে রথের সময়ে পুরী রওনা হয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে পুরীতে গিয়ে আমরা সেই সময়ে দেখতে পাই যে পুরীতে লোকের সমাগম এতটাই বেশি যে কোনও ধর্মশালা কিংবা কোনও লজের মধ্যে আমরা থাকার জায়গা পাচ্ছিলাম না সেই নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম আমরা ছিলাম একসঙ্গে দশজন চিন্তায় পড়ে গিয়েছিলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও ছিল এদেরকে নিয়ে কী করব কোথায় যাব কোটি কোটি লোকের সমাগম সেই জায়গাতে থাকব কোথায় তারপরে ওইখানেরই একজন বৃদ্ধ ব্যক্তি আমাদেরকে বললেন তোমাদের চিন্তা নেই তোমরা একটা কাজ করতে পারো আমি তোমাদেরকে থাকার জন্য একটু তিরপলের ব্যবস্থা করে দিতে পারি নিয়ে তিনি তিরপল এবং কিছু বাঁশের ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সময়ে গিয়ে ওখানে ওই তিরপল দিয়ে আমরা তাঁবু খাটিয়ে সমুদ্রের পাড়ে এক জায়গায় আমরা বসবাস করি ওইভাবে আমাদের কেটে যায় সাত দিন সেখানে সেই সময়ে আরও একটা সমস্যা দেখা দিয়েছিল আমরা খাবার পাচ্ছিলাম না সেখানে যে একটু আমরা ভাত খাব সেইসব খাবার আমরা পাচ্ছিলাম না তাই আমাদেরকে ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে শুকনো খাবার খেয়ে সাত দিন কাটাতে হয়েছে ওটি আমার একটি বিরাট একটি অভিজ্ঞতা এমনকি জলেরও সমস্যা হয়েছিল জল কিনতে পারা যাচ্ছিল না প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমাদেরকে জল কিনে নিয়ে এসে ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সাতদিন কাটাতে হয়েছিল